হ্যালো হ্যালো বলছি আপনি ওই স্টেশনারি দোকানের দিদি বলছেন তো হ্যাঁ বলছিলাম ওই স্কুলের জন্য মেয়েটার আমার বই তো নিয়েছি খাতা আর পেন পেনসিল এগুলো নিতে হবে পেনের কি আপনার দোকানে সেট আছে পুরো এক বাক্স করে নেওয়া যাবে হ্যাঁ না আমি বলছিলাম যে আমার কালো কালি দরকার নীল কালি দরকার জেল পেন দরকার হ্যাঁ তো কম কম কম পিসের কিছু নেই মানে দশ পিস এই এত অনেক ওটাতো অনেক হয়ে যাচ্ছে ধরুন কালিটাও তো লাস্টে শুকিয়ে যাবে না তাই কম পিসের হলে ভালো হত হ্যাঁ তো তাই নিয়ে নেবো যদি ইয়ে হয় আমি তালে বিকেলবেলার দিকে যাবো আপনার দোকানে তালে গিয়ে নিয়ে আসবো এক প্যাকেট কালো হ্যাঁ গোলডেক্সের এক প্যাকেট কালো এক প্যাকেট নীল রেখে দেবেন আর এক বাক্স পেনসিল এক বাক্স রবার এক বাক্স কল চাই আর এইটাও রেখে দেবেন আর একটা বড়ো স্কেল আর একটা ছোটো স্কেল রাখবেন ঠিক আছে আর বলছিলাম যে সামনে তো এই স্বাধীনতা দিবস তো তার জন্য বলছিলাম আপনার দোকানে কি রিবন তারপরে ওই মানে পতাকা ছোটো বিক্রি হচ্ছে না একসাথে সেট করে যে রিবনটা পাওয়া যায় না সরু সরু হয়ে একসাথে দেখবেন একটা ইয়ের মধ্যে তিনটে কালার থাকে ওরকমটা পাওয়া যাবে বা গার্ডার যেগুলো হয় না ওই যে হাতে পরা যায় দেখবেন কমলা সাদা সবুজ দিয়ে পরপর সেইরকম কিছু আমার তো লাগবে ধরুন ছ পিস আমার তিনটে বাচ্চার জন্য মানে আরো দুটো বাচ্চা আছে তাদের জন্য নেবো কিন্তু বেশি তো লাগবে না তো আমার ছ পিসের জন্য কি আপনি আনাবেন নাহলে আমাকে তাহলে অন্য দোকানে একটু তাড়াতাড়ি বেরিয়ে অন্য দোকানে খোঁজ করতে হবে আচ্ছা রিববনটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ রবার আছে এক প্যাকেট কালো কালি আর এক প্যাকেট নীল কালি ঠিক আছে এই এইগুলোতো নেবোই আর একটা আঠা লাগবে আমার হ্যাঁ একটু ভালো দেখে কোনো আঠা রাখবেন আর একটা ওই হোয়াইটনারগুলো পাওয়া যায় এখন হোয়াইটনার লাগবে স্কুলে বলেছে হোয়াইটনার নিয়ে যেতে হোয়াইটনার লাগবে একটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই এক্সট্রা ডার্ক যে পেনসিলটা পাওয়া যায় না ওইটা নেবো

হুম ঠিক আছে আর আমি রিবন কিন্তু ওই ইয়ের রিবনটা আছে বললেন তো তাহলে আমি কিন্তু অন্য দোকানে তাহলে আর দেখবো না আপনার দোকানেই নেবো কিন্তু ঠিক আছে ঐ যে যেটা বললেন তিনটে রঙ একসাথে পাওয়া যায় আর পতাকা আমার লাগবে ছটা তিনটে বাচ্চার রিবন সেটটা মাপ করে কেটে নেবো ওটাতো ইয়ে অনুযায়ী হবে মাপ অনুযায়ী হবে আর আমাকে পতাকা পতাকা ছটা লাগবে ঠিক আছে বিকালবেলা যাবো যদি গাডারটা কোনোভাবে যদি আনান তাহলে ভালো হত তাহলে আমি নিয়ে নিতাম হ্যাঁ আর একটু আমার ওই কালারিং মানে ওই রঙিন ওই চুমকিটাও লাগবে আপনার ওই সবুজ কমলা সাদা এরকম চুমকিটাও লাগবে একটু হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে গাডারটা তাহলে একটু চেষ্টা করে দেখুন হ্যাঁ আমি গিয়ে তাহলে বিকেলবেলা নিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ রাখছি